আমি সবার কথা জানি না আমি যে এক্যাডেমির কথা জানি সেখানে খেলাধুলা করে অসুস্থ হয়ে যাই যাওয়ার পরে তাদেরকে একটা যে কোনো সরকারি কম টাকায় একটা কাজ দেওয়া হয় চাকরি মতো হয় তো ওই নাইট গার্ডটার এই শব্দ হয় তো এইটুকুই এটা চাকরি বিমা দেওয়া হয়